হ্যালো দাদা এটা কি ঝুমা রেস্টুরেন্ট হ্যাঁ আমি কাল রাতে আপনাকে রেস্টুরেন্টে কিছু খাবার অর্ডার করেছিলাম তো খাবারটা সকাল নটার সময় আসার কথা ছিলো তো এখন বাজে দশটা তিরিশ মিনিট এখনো তো আমার খাবার এসে পৌঁছালো না ও আচ্ছা আপনি খাতা দেখে বলছেন ঠিক আছে দাদা তাহলে আপনি খাতা দেখে বলুন ও আমার নাম বলবো আমার নাম নমিতা প্রধান হ্যাঁ দাদা আপনি একটু তাড়াতাড়ি খাতাটা দেখে বলুন বুঝতে তো পারছেন অফিস টাইম আমাকে তো আবার অফিসে যেতে হবে তো আমি খাবারটা জন্য অপেক্ষা করছিলাম খাবার না পেলে অফিসে যেতে লেট হয়ে যাবে খেয়ে তো অফিস যেতে হবে হ্যাঁ দাদা বলুন ও আমি অ্যাডভান্স কিছু দিয়েছি কি না বলবো হ্যাঁ দাদা আমার খাবার মোট দাম হয়েছিলো চারশোয় আশি টাকা তো আমি দুশো টাকা আপনাকে ফোনপে দিয়েছিলাম আর দুশ আশি টাকা ক্যাশ দেব বলেছিলাম আপনি একটু দেখুন দাদা আমার খাবারটা যেন আর দশ মিনিটের মধ্যে চলে আসে তা নাহলে আমার অফিস যেতে দেরি হয়ে যাবে হ্যাঁ দাদা তাড়াতাড়ি দেখুন প্লিস